জল পরিশোধিত এবং বিশুদ্ধ করার জন্য সবার আগে এখন বর্তমান সময়ে সবার বাড়িতেই অ্যাকোয়া গার্ড রয়েছে যেখানে আমরা খুব তাড়াতাড়ি পরিশোধিত বিশুদ্ধ জল আমরা পেয়ে যাচ্ছি আর যদি না থাকে তার জন্য অনেকগুলো উপায় রয়েছে এক নম্বর হচ্ছে আমরা যদি আমরা কোনো জলকে আমরা একটা নোংরা জলকে যেটা সলিউবেল সেটাকে নিয়ে একটা জায়গায় রেখে দিলে নোংরা যেটা পদার্থ সেটা নিচে থিতিয়ে পড়বে আর ওপরের দিকে পরিষ্যার পরিষ্কার জলটি ভেসে আসবে অপরটি রয়েছে যে আমরা যেটা সলিউবেল ওয়াটার সেটাকে হচ্ছে একটা ফিল্টার পেপারের মাধ্যমে আমরা যদি সেখানে দিয়েও অল্প অল্প করে আমরা সেই ফানেলের মধ্যে দিয়ে জল যদি পাত্রে ফেলি যে দূষিত পদার্থগুলো সেগুলো সেই ফিল্টারের গায়ে আটকে যাবে আর পরিশোধিত জল নিচে পড়বে আর একটি পদ্ধতি রয়েছে পাতন পাতন পদ্ধতিতে আমরা যে জলটিকে আমরা একটি পাত্রে রাখবো সেই পাত্র থেকে জলটিকে তাপ দিয়ে আমরা বাষ্পায়িত করবো জলটি ওপরে উঠে যাবে এবারে সেই যেখানে জলটি ওপরে উঠে জলীয়বাষ্পে জমা হচ্ছে সেখানে একটি কোল্ড কন্ডিশনারের মাধ্যমে জলটি অল্প অল্প করে অপর একটি পাত্রে এসে জমা হবে সেই জমা হওয়া জল চুঁইয়ে চুঁইয়ে আর একটি বিকার বা পাত্রর মধ্যে পড়বে তার মধ্যেমে জলটি পরিশোধিত হবে আর সেই জলকে আবার ডিস্টিল্ড ওয়াটারও বলা হচ্ছে আমাদের যে জলগুলি আমাদের যেগুলো বা ল্যাবে ল্যাবোটারিতে যে জলগুলি ব্যবহার করা হয় সেই ডিস্টিল্ড ওয়াটার কিন্তু ব্যবহৃত হয়ে থাকে আর তাছাড়া আমরা যদি ঘরোয়া পদ্ধতি বলি আমরা জলকে ফুটিয়ে আমরা সেই জলকে ব্যবহার করতে পারি অনেক সময় কিছু কিছু জলে আয়রনের পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে জলকে ফুটিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো জলের আয়রন যে পাত্রতে জলটা ফোটানো হচ্ছে তার নিচে থিতিয়ে পড়বে আর ওপরের দিকে সে জলটি যেটা একদম আয়রন মুক্ত জল সে জলটি ভেসে উঠবে সেই জলটিকে আমরা আলাদা পাত্রে তুলে সেই জলটি আমরা গ্রহণ করতে পারবো আর তাছাড়াও আমরা ঘরোয়া প্রতিকার হিসাবে আমরা ছোটোবেলা থেকে আমাদের দিদা মাসি মামি তাদের কাছে শুনে এসেছি যে জলের মধ্যে ফিটকিরি দিয়ে দিলে সেই জলটি পরিষ্কার হয়ে যায় তাছাড়া আমরা যদি যেগুলো আমাদের যেখানে সুইমিং পুল যেই জায়গাগুলো রয়েছে যেখানে বাচ্চারা যেখানে সাঁতার কাটে সেই জায়গায় ক্লোরিন দিয়ে জলকে পরিষ্কার করা হয় তাছাড়াও কর্পূর দিয়েও জল পরিশোধিত করা যায় এভাবে জলকে বারবার এইভাবে জলকে এই এই প্রক্রিয়াকরণের মাধ্যমে বিশুদ্ধ করা যেতে পারে